হ্যালো দাদা ভালো আছেন আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল শুনেছিলাম আপনি কিছুদিন আগে একটা বাইক কিনেছেন হ্যাঁ সেই বাইকের আপনি নাকি রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন আসলে আমিও কিছুদিন আগে একটা স্কুটি কিনেছিলাম তার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলাম একসঙ্গেই করেছিলাম কিন্তু শুনেছি নাকি আপনারটা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে হ্যাঁ তা আপনি কী কী করেছিলেন যে আপনারটা এত তাড়াতাড়ি হয়ে গেল আসলে আমিও তো এই প্রসেসটা ফলো করেছিলাম কিন্তু আমার এখনও পর্যন্ত আসেনি আপনি কিছু কি করতে পারেন ও আচ্ছা আসলে আমিও একসাথে করেছিলাম যদি কিছু আলাদাভাবে আমি আপনি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারতেন ও আচ্ছা হ্যাঁ আপনি কী কী প্রসেস ফলো করেছিলেন হ্যাঁ আমিও তো সেই প্রসেস ফলো করেছি কিন্তু আপনার এখনও আসেনি বুঝতেই পারছেন অনেক দিন হয়ে গেল স্কুটিটা কিনেছি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের আবেদন করে ফেলেছি এখনও পর্যন্ত কোনো কিছু ডকুমেন্টস আসছে না কী করি বলুন তো ঠিক আছে বুঝতেই পারছেন কিন্তু আমি এগুলো সেইগুলো করেছি কিন্তু এখনও পর্যন্ত আসেনি কীভাবে কী যোগাযোগ করা যায় অফিসে ও আচ্ছা আমার লাস্টের নম্বরটি হলো রেজিস্ট্রেশন নম্বরটি হলো চার তিন দুই এক কীভাবে এটি করলে হবে যদি কিছু বলতে পারেন ভালো হতো খুব

হ্যাঁ হ্যাঁ শুনেছি আপনারটা খুব তাড়াতাড়ি চলে এসেছে আমি আপনার সঙ্গে একইভাবেই সঙ্গে ফর্ম ফল ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আমারটা এখনও পর্যন্ত আসেনি তাই বলছি আপনি যদি কিছু করতে পারেন খুব ভা খুবই ভালো হতো